পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণ কী কী যা আমি একজন দর্শনার্থীকে সুপারিশ করতে পারি যেমন এই যেমন মন্দির সৈকত ঐতিহাতিক স্থান দার্জিলিংয়ের গ্লি অগ্নি মন্দির কলকাতার জৈন মন্দির ইত্যাদি হ্যাঁ আমি যেগুলো এক দিন পশ্চিমবঙ্গের ঘুরতে আসা কিছু পর্যটকদের যেগুলো বলতে পারি এ দর্শনার্থীকে সুপারিশ করতে পারি যেগুলো হলো সেগুলি হল আমাদের পশ্চিমবঙ্গে অনেক পশ্চিমবঙ্গ একটি ঐতিহাসিকপূর্ণ জায়গা যেমন সেখানে ইতিহাসে ভর্তি এখানে অবহু পুরোনো প্রাচীন মন্দির আছে বহু পুরোনো রাজবাড়ি আছে বা তারপর নানা ধরনের এই জমিদারদের বাড়ি রয়েছে যেমন সেগুলোর মধ্যে যে সেগুলোর মধ্যে বিখ্যাত হলো যেমন কলকাতার জৈন মন্দির যেগুলো সেইটি খুবই বিখ্যাত একটি মন্দির এবং যার দার্জিলিংয়ের অগ্নি মন্দির সেগুলো সেটাও বিখ্যাত মন্দির এছাড়াও মহিষাদলের রাজবাড়ি রয়েছে এবং হাজারদুয়ারি প্যালেস রয়েছে তারপর আরও রয়েছে ঐতিহাসিক স্থান যেমন তারপর আরও সমুদ্র সৈকত রয়েছে দীঘার সমুদ্র সৈকত ইত্যাদি তারপর পাহাড় রোজ পাহাড় পর্বত নানা ধরনেরই জিনিস রয়েছে এই সবগুলি দেখে মানুষ খুবই আনন্দ উপভোগ করতে পারে বা সেখানে ঘুরতে যেতে পারে